পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রধান ব্যবসায়িক উদ্যোগ বা প্রোগ্রামগুলি হলো যে এখনকার বিভিন্ন সরকারি ইনস্টিটিউট কলেজ স্কুল বিভিন্ন প্রাইভেট বা বেসরকারি কলেজ ও সংস্থা যেগুলি খুবই অল্প টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের ব্যবসার সার্টিফিকেট বিভিন্ন এক্সামের মাধ্যমে তারা আমাদের পাশে দাঁড়ায় ব্যবসা করার জন্য পশ্চিমবঙ্গে ব্যবসার কার্যক্রম পরিচালনা করে প্রধান ব্যবসায়িক আইন বা প্রবিধানগুলি হলো কোম্পানি আইন শ্রম আইন কর আইন পরিবেশ আইন পরিষেবার সীমাবদ্ধতা সরবরাহ সরবরাহ ব্যবসা করার সহজ উদ্যোগ পরিদর্শন পদ্ধতিতে স্বচ্ছতা এই এই জিনিসগুলি এই জিনিসগুলি এটিকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রধান ব্যবসায়িক উদ্যোগ বা প্রোগ্রামগুলি হলো যে এখনকার বিভিন্ন সরকারি ইনস্টিটিউট কলেজ স্কুল বিভিন্ন